হ্যাঁ এখনও কোনও কোনও ক্ষেত্রে আর্থিক নগদ আমরা আদানপ্রদান করি হয়ত সব জায়গাতে দোকানে গেছি সেগুলোতে তখন আদানপ্রদান করি কোনও কিছু আমাদের দরকার দরকারি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটির সময় তখন আমরা আদানপ্রদান করি আর ইন্টারনেট ইন্টারনেট অনেক লেনদেন অর্থের ধারণা পরিবর্তন করে দিয়েছে কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা নেট ব্যাংকিং করতে পারছি সেক্ষেত্রে সবসময় সব জায়গায় আমাদের টাকা পয়সা নিয়ে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ছে না আমাদের যদি ব্যাংকে ব্যালেন্স থাকে সেইটা আমরা আমরা একটা মোবাইলের ফোনের অ্যান্ড্রয়েড ফোনের দরকার আর আমাদের ক্রেডিট কার্ড থাকলেই হল ক্রেডিট থাকলেই হল ফোনে আমরা সেটা নিয়ে বাইরে বেরিয়ে অনায়াসেই যেতে পারি সেই জন্য আমাদের দুশ্চিন্তায় ভুগতে হয় না যেখানে আমরা নগদ যদি অর্থ নিয়ে বাইরে বেরোই সেক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তাগ্রস্হ হতে হয় যে কীভাবে আমরা সাবধানের সঙ্গে পৌঁছাতে পারব সে জায়গাটা কীভাবে আমরা সাবধানতা অবলম্বন করতে পারব কারণ বর্তমানে অনেক অসাধু লোকের এ বেড়ে গেছে তো সেই জন্য নেট ব্যাংকিং খুবই আমাদের জন্য সুফল এনে দিয়েছেন সেই কারণে হ্যাঁ মানুষের অনেক ধারণার পরিবর্তন হয়ে গেছে এখন এখনও এখন প্রায়শই মানুষ এই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আদানপ্রদান করে থাকেন তো বর্তমানে আমরা অনেক ধারণা থেকে মানে ইন্টারনেটের উপর আমরা বিশ্বস্ত হতে পারছি সেই কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে পারছি নেট ব্যাংকিং এখন অনেক কিছু সুফল এনে দিয়েছে মানুষের অনেক ধারণা পরিবর্তন হয়েছে আগে মানুষে ভয় পেত প্রথম প্রথম নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে মানুষের অনেক কিছু ভ্রান্ত ধারণা ছিল যে কীভাবে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারব কীভাবে আমরা এই জিনিসটাকে পারব মানুষের আয়ত্ত করতে সময় লাগ লেগেছে কিছু দিন কিন্তু এখন মানুষের ধারণা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে এবং তারা সঠিকভাবে লেনদেন করতে পারছে